আমি বায়োগ্যাস প্ল্যান্ট দেখেছি যেমন গোবর গ্যাস আমি দেখেছি একটা চৌবাচ্চা করে পাকা দিয়ে বাঁধানো মানে সিমেন্ট দিয়ে বাঁধানো চৌবাচ্চা তৈরি করে তার মধ্যে প্রচুর পরিমাণে গোবর সেখানে ফেলা হয় সেই গোবরটার মধ্যে নিয়মিত জল দিয়ে সেটাকে পচিয়ে তারপর সেটাকে কিছু দিয়ে একটা নাড়িয়ে একটা তরল আকারে তৈরি করা হয় সেইখান থেকে যে গ্যাসটা উৎপন্ন হয় সেই গ্যাসটা দিয়ে গ্যাসটার মাধ্যমে একটা বড় পাইপ যেখানে আমাদের রান্না হয় যেখানে রান্নার ওভেন থাকে সেই ওভেন থেকে বায়োগ্যাস পর্যন্ত একটা বড় পাইপ লাগানো হয় সেই লাগানো পাইপের মাধ্যমে গ্যাসটা আস্তে আস্তে আস্তে আস্তে উনুনের মাধ্যমে উনুনের কাছে এসে পৌঁছয় সেই পদ্ধতিতে রান্না করতে আমি অনেককেই দেখেছি রান্না করে এমনকি আমার মামাবাড়িতেও আমি আবার দেখেছি ওরকম গোবর গ্যাসের প্ল্যান্ট থেকে আমি দেখে খুব অবাক হয়েছিলাম ওই রকম গ্যাসে আমি বললাম কী করে হয় তখন বলছে প্রতিদিন ওখানে আমি ঝুড়ি করে গোবর এমনিতেই ফেলে দিতে হয় তাতে করে নতুন করে আবার গ্যাস তৈরি হয় এতে করে খুব সাশ্রয়ী এটা রান্নার পক্ষেও খুব ভালো এখন বর্তমানে যে ইন্ডেন গ্যাস বা অন্যান্য গ্যাস হয়েছে সেগুলো তো খুবই দাম কষ্টসাধ্যের মাধ্যমে খুবই কেনাটা খুব কষ্টসাধ্য হয়ে যায় সেই কারণেই গোবর গ্যাস আমরা প্ল্যান্টস তৈরি করেছি এর মাধ্যমে আমাদের রান্না করা খুবই সহজলভ্য এবং খুব কম উপায়ে আমরা কম সাশ্রয়ে আমরা এটা ব্যবহার করতে থাকি আমাদের এতে কোনো একটু মাত্র আমাদের পরিশ্রমটা দিতে হয় এতে কোনো খরচ লাগে না এই জন্য আমরা এই সব প্ল্যান্ট বা এই সব গোবর গ্যাসের প্ল্যান্ট আমরা ব্যবহার করে থাকি